সাধারণত আমি ফাস্ট ফুড রান্না করতে খুব ভালোবাসি আমার ফাস্ট ফুড রেসিপির মধ্যে সব থেকে ভালো করতে পারি সেটি হলো রোল অনেকেই শুনেছো এগরোল চাউমিন রোল চিকেন রোল হয় আমি কিন্তু তৈরি করি একটি নতুন রেসিপির রোল সেটি তৈরি করতে প্রথমে কি করি আমি কিছুটা ময়দা নিয়ে ওটা জল দিয়ে ভালোভাবে মেখে নিই এবং ওটাকে রুটি আকারে গোল করে ভালোভাবে তৈরি করে তেল দিয়ে ভেজে নিই ভাজার পর সেটায় ডিম দিয়ে ভেজে নিই তারপর সেখানে অনেকে কি করে পেঁয়াজ কুচিয়ে শসা কুচি টমেটো কুচি দেয় কিন্তু আমি ওগুলো দেওয়ার সাথে সাথেও একটু করে চিজ দেই পনিরের কুচি দেই যার ফলে সেটি খেতে আরো সুস্বাদু লাগে এইভাবে আমি এই রোলটি তৈরি করি এই রোলটি খেতে সবার ভাল লাগে আমার বাড়িতে যখনই রোল তৈরি করতে হয় তখন আমাকেই বলে তৈরি করতে আমার রোলটি এভাবেই তৈরি করা হয়